আমার এলাকায় একাধিক খেলার মাঠ রয়েছে যেখানে একাধিক রকম ক্রিকেট ফুটবল ভলি সমস্ত ধরণের খেলাই পরিচালনা করা হয় এবং সেগুলি যথেষ্টই সহজলভ্য বেশিরভাগ ক্ষেত্রেই বড় বড় ক্রিকেট বড় ফুটবল খেলা পরিচালনা করা হয় এবং সম্পূর্ণ টিকিটবিহীন বা সম্পূর্ণ কোনোরকম প্রবেশমূল্য প্রয়োজন হয় না এলাকার বিভিন্ন সমাজসেবী সংস্থা বিভিন্ন ব্যক্তি বা স্থানীয় এলাকার মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উদ্যোগের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা পরিচালনা করে ক্রিকেট ফুটবল ভলি সমস্ত কিছুই এবং সেখানের মাঠগুলো বর্তমানে স্টেডিয়াম আকার না হলেও আমাদের এলাকার মাঠগুলোতে খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে বিশেষ অসুবিধা হয় না এবং এখানকার মানুষ স্বতস্ফূর্তভাবে খেলাধুলার বিভিন্নরকম দায়িত্ব টিম ম্যানেজমেন্ট সমস্ত কিছুই পরিচালনা করে যার জন্য এলাকার মানুষের কোনো অসুবিধা হয় না এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের খেলা পরিচালনা করা হয় যেই ঋতুর খেলা যেই ঋতুতে প্রয়োজন বা যেই ঋতুতে খেলা হয় সেই ঋতুর খেলা সেই ঋতুতেই প্রধানত পরিচালনা করা হয় এবং এগুলির জন্য কোনোরকম প্রবেশমূল্য দিতে হয় না